হ্যালো

আমি সাহেব বলছিলাম আমি বলছিলাম আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে এইটার ছবি তোলার জন্য আপনাকে আসতে হবে আপনি কি পারবেন আজকে ছয় ছয় তারিখ তো ওই নয় তারিখে আসতে হবে হ্যাঁ ফ্যামিলি ফ্যামিলি ফ্যামিলি পুরো ফ্যামিলির ফটো তুলতে হবে মেম্বার আছে পাঁচ ছজন আছে ছজন মেম্বার না সিঙ্গেলও তুলবে ফুলও তুলতে হবে ফ্যামিলি ফুল সিঙ্গেল দুটোই মিনিমাম একশো দেড়শোটা লাগবে কত পড়বে ছবিতে ও আপনাকে আসতে হবে আপনাকে আসতে হবে আমাদের বাড়িতে অন্যান্যতেও হবে বাড়িতেও হবে সব জায়গাতে হবে আর কি দূরে বলতে বেশি দূর যেতে হবে না কাছাকাছি আর কি বাড়ির চারপাশটা আর কি যদি কোনো ইয়ে আসে ভালো ছবি টবি আর কি যেতে হবে

হ্যাঁ এবার বেশি হতে পারে পুরো এডিট করা চাই আমার এক ফ্রেম সুদ্ধ হুম ফ্রেম সুদ্ধ হুম মানে একটা ছবিতে কীরকম নকশা হবে ফ্রেমটা ও ঠিক আছে তাহলে দশ তারিখে আসতে হবে হ্যাঁ আর কত কী নেবে বললেন বলুন হুম

ও তো তবু কত পড়বে একটা ফ্রেমেতে ও

কতো এক্সট্রা লাগবে ও তো আমি সব সুদ্ধ করব না এডিট আমি হাফ কিছু করব হবে

ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ তাহলে আসবেন

ওই আটটা নটায় নটার মধ্যে আসতে হবে আপনাকে হ্যাঁ নটার মধ্যে আসতে হবে